আমার ঘুরতে যেতে খুবই ভালো লাগে মাঝে মাঝে পড়ানোর ফাঁকে ফাঁকে আমি ঘুরতে যাই পাহাড়ে ঘুরতে যেতে আমার সব থেকে বেশি ভালো লাগে কারণ পাহাড় আমার খুবই পছন্দের জায়গা এই কিছুদিন আগেও আমি শুশুনিয়া পাহাড়ে ঘুরতে গিয়েছিলাম সেখানে ঘুরতে গিয়ে আমার পাহাড়ের চূড়াতে উঠতে খুব ইচ্ছে জাগছিল কিছুজন বন্ধু ও সঙ্গী নিয়ে আমি বললাম পাহাড়ের উপর উঠবো তারাও আমার কথায় রাজি হলো সবাই মিলে অনেক কষ্টের পর অবশেষে পাহাড়ের চূড়ায় উঠতে পারি সেখানে উঠে গিয়ে মুক্ত বাতাস খুবই মনোরম লাগছিলো এবং পাহাড়ের চূড়া থেকে নিচের সৌন্দর্য খুবই অপূর্ব ছিল সেখানে আমরা বেশ কিছুক্ষণ কাটাই অনেকক্ষণ কাটানোর পর আবার যখন নিচে নামতে গেলাম তখন বেশি কষ্টই মনে হচ্ছিল না খুব সহজেই আমি নিচে নেমে আসতে পারলাম নিচে নেমে আসার পর আবার সেই পাহাড়ের চূড়ার দিকে তাকিয়েছিলাম যখন সূর্যাস্ত হলো সূর্যাস্তের সময় নিচ থেকে পাহাড়ের চূড়ার সৌন্দর্য খুবই সুন্দর লাগছিল তাই আমি এবার থেকে ঠিক করেছি কোনও ছুটি পেলেই মাঝে মাঝে পাহাড়ের উদ্দেশ্যে ছুটে যাবো এবং পাহাড়ের চূড়ায় আরোহণ করার চেষ্টা করবো যেটা আমার খুবই পছন্দের ও খুবই ভালো লেগেছে